হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি শিখা চক্রবর্তী বলছি হ্যাঁ আমি শাড়ি নিজে হাতে ডিজাইন করে আমি নিজে তৈরি করি বিভিন্ন ধরনের শাড়ির উপর যেমন জামদানির উপর কাঁথা স্টিচ করা হয় মটকা শাড়ির উপর কাঁথা স্টিচ করা হয় টাই অ্যান্ড ডাই অর্ধেকটা বিভিন্ন রকমের শাড়িতে করা হচ্ছে মধুবনী স্টিচ করা হয় তারপর বাঁধনি প্রিন্ট করা হয় বাটিক প্রিন্ট করা হয় এইগুলো আমি নিজে হাতে শাড়িগুলো কমপ্লিট করি এর মধ্যে বিভিন্ন আচ্ছা বলুন আপনি এবার তাঁতের হ্যাঁ হ্যাঁ তাঁতের যে শাড়িটা আছে সেই তাঁতের শাড়ির মধ্যে রঙিন সুতো দিয়ে বিভিন্ন নকশা করে নিয়েই কাঁথা স্টিচের সেলাইটা করা হয় মটকা শাড়ির মধ্যেও অ্যাপ্লিক করা হয় কাঁথা স্টিচ করা হয় বাটিক প্রিন্টের মধ্যে আপনার যেকোনও সিল্কের মধ্যে সুতির কাপড়ের মধ্যে মটকার মধ্যে বাটিক প্রিন্ট করা হয় বাটিক প্রিন্টের উপাদান হচ্ছে যে মোম ব্যবহার করা হয় এবং বিভিন্ন রঙ ব্যবহার করা হয় ঠিক আছে আর টাই অ্যান্ড ডাই যেইটাকে বলা হচ্ছে এই শাড়িটার মধ্যে দুটো রঙ তিনটে রঙ মেলানো হয় বাটিকের বাঁধনিতেও তাই একটা থেকে দুটো তিনটে চারটে পাঁচটা বিভিন্ন রকমের রঙকে মেলানো হয় প্রথমে শাড়িতে ধুয়ে পুরো টানটান করে শুকিয়ে নিতে হয় নেওয়ার পরে বিভিন্ন রঙের মধ্যে পাঁচটা রঙের মধ্যে করতে হলে পাঁচটা রঙের মধ্যে একটা একটা করে রঙে চুবিয়ে দিয়ে সেই কাপড়টাকে পুরো চিপে রঙটাকে পুরো চিপে বাইরে ফেলে দিয়ে নিংড়ে নিতে হয় নেওয়ার পরে রোদে শুকিয়ে দেওয়ার পরে দিলেই ডিজাইনটা সম্পূর্ণ ফুটে ওঠে তারপর উল্টো পিঠে আয়রন করে নিতে হয় হ্যাঁ হ্যাঁ আপনি যে যে কালার বলবেন আমি সেই সেই কালারের ভিত্তিতে আপনাকে ডিজাইন তৈরি করে আপনাকে দেখিয়ে দেব তাঁতের শাড়ির মধ হ্যাঁ তাঁতের শাড়ির মধ্যে আপনার সুতো ব্যবহার করা হয় সিল্কের সুতো আছে ডিএমসি সুতো আছে হ্যাঁ সুতোয় সিল্কের সুতো দিয়েও কাঁথা স্টিচ ফোঁড় তোলা যায় এবং সুতির সুতো দিয়েও কাঁথা স্টিচ করে দেওয়া যায় কিন্তু সুতোটা এ হ্যাঁ সুতোয় সুতোর দিয়ে যায় সুতির সুতো হয় সেটা দিয়ে করলেই বেশি বেটার হয় ডিজাইনটা কারণ সিল্কের সুতো অনেক সময় খোঁচা লেগে বা কোথাও টান লেগে কুঁচকে যেতে পারে বা মাঝখান থেকে ছিঁড়ে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি একদিন আমার দোকানে আসুন এসে ডিজাইন পছন্দ করে কোন ধরনের শাড়ির মধ্যে আপনি কী ধরনের ডিজাইন পছন্দ করছেন আপনি এসে আমাকে অর্ডার দিয়ে যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দোকানেও কাজ হয় বাড়িতেও কাজ হয় আমি বাড়িতে থেকেই বেশি সময় ওদের ডিজাইন করে দিই এবং আমার দোকানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দোকান থেকে অর্ডারটা নেওয়া হয় বাড়িতে বসেই আমার কাজটা করা হয় হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম আপনি এক একটা সুতির শাড়ির মধ্যে যদি ডিজাইনের উপর ভিত্তি করে এই পয়সাটা বলা হয় যেমন খুব নর্মাল ডিজাইনের মধ্যে যাবেন তো পাঁচশো থেকে সাতশো তার উপরে গেলে পরে বারোশো তেরোশো এমনকি মিনিমাম পাঁচ হাজার টাকাও ডিজাইনের হতে পারে কারণ বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনার মধ্যে যদি নর্মাল ডিজাইন পছন্দ হয় নর্মালের মধ্যে আপনাকে যেকোনও শাড়ির মধ্যে করে দেওয়া হবে ঠিক আছে আর আবার যদি আপনি মনে করেন যে না আদ্ধেকটা কাঁথা স্টিচ হবে অর্ধেকটা বাঁধনি হবে বা অর্ধেকটা বাটিক হবে সেই হিসেবে দুটো কম্বিনেশন করতে হলে তার রেটটা সম্পূর্ণ আলাদা হবে আপনি আসুন একদিন দোকানে দোকানে এসে ডিজাইনগুলো পছন্দ করে নিয়ে আপনি আমাকে অর্ডার দিয়ে যাবেন নিশ্চয়ই আপনার মনের মতো ডিজাইন আমি ফুটিয়ে তোলবার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আসুন এসে দোকানে কথা বলুন যতটুকু হুম হুম আপনি কী সাধারণ ডিজাইনের মধ্যে দিলেন নাহলেও আপনার পনেরো দিন সময় নেবে ওই সাত থেকে আট দিনের মধ্যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন এসে পরে কথাবার্তা বলুন এখানে বসে আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকুন আচ্ছা